বাগ্ধারা বলতে কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তাকে বাগ্ধারা বলে যেমন খাগ দেওয়া পকেট শুকিয়ে যাওয়া জন খারাপ বাজি মেরে দেওয়া অর্থাৎ এগুলোকেই বাগ্ধারা বা বাংলা প্রবাদ বলে